হ্যাঁ গ্রামীণ সম্প্রদায়ের যে সাংস্কৃতিক নাচগুলো হয় সেগুলো খুব ভালো লাগে কারণ সেগুলো রবীন্দসঙ্গীতের ওপর হয় নজরুলগীতির ওপরে হয় তো এইগুলো আমার খুবই পছন্দের হ্যাঁ মানছি নতুন গানের নতুন নাচগুলো ভালো কিন্তু আমার মনে হয় যেন সেগুলো একটা আলাদাই মাধুর্য আছে সেগুলোরে দেখতেও খুব সুন্দর লাগে তো এই আমার কাছে ওই পুরোনো নাচগুলোই রবীন্দসঙ্গীত বলুন কি কথ্যক বলুন এগুলো যেন বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে এবং আমি এগুলোকে বেশি খুবও আমি প্রচণ্ড পরিমাণে উপভোগ করি এই গানগুলো এবং নাচগুলো বিশেষ করে যেমন ছো নাচ কোনো লোকসঙ্গীতের উপর যখন কোনো নাচ হয় তো সেগুলো আমার খুব পছন্দের